তরুণ প্রজন্মরা এখন এতো পড়াশোনার চাপ এবং পারিপার্শ্বিক চাপ এতো বেশি হয়ে থাকার জন্য সাংস্কৃতিক দিকে অতটা লক্ষ্য নজর রাখা খুবই দুরূহ হয়ে দাঁড়িয়েছে কিছু কিছু সম্প্রদায়ের মানুষ এবং সম্প্রদায়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানকে খুব মূল্যবোধ হিসাবে জ্ঞান অর্জন করে থাকে কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে যারা সাংস্কৃতিক অনুষ্ঠানকে পছন্দ করে না একমাত্র তাদের অবলম্বন হলো পড়াশুনা ছাড়া অন্য কিছুই তারা শেখার দিকে আগ্রহ প্রকাশ করে না তাই আমাদের কর্ত্বব্য সাংস্কৃতিক মানুষের মধ্যে মূল্যবোধ জাগায় সাংস্কৃতিক জিনিসটা এমন জিনিস বিভিন্ন সংস্কৃতির মিলনক্ষেত্র সেখানে সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে আজকাল ছেলেমেয়েরা প্রজন্মরা মোবাইলের দিকে প্রচণ্ড আগ্রহ তাই আমি সবাইয়ের সাথে অনুরোধ করবো মোবাইল যাতে কম ব্যবহার করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মূল্যবোধ অর্জন করা যায় তার জন্য আমি সবাইকে সচেতন হওয়ার চেষ্টা করবো সমগ্র প্রতি আমার বিনীত আবেদন